আমি বার্নপুর বাসস্ট্যান্ড থেকে আসানসোল বাসস্ট্যান্ড অবধি এসেছি আমার একশো পঞ্চাশ টাকা ভাড়া হয়েছে আমার কাছে পর্যাপ্ত পরিমানে নগদ টাকা নেই তাহলে আমি কি আপনাকে ইউপিআই বা গুগল পেতে টাকা প্রদান করতে পারি